আমি সবচেয়ে বেশি মানুষের ছবি আঁকতে ভালোবাসি হ্যাঁ প্রাকৃতিক ছবিও আঁকতে ভালোবাসি কিন্তু প্রাকৃতিক আর মানুষের মধ্যে যদি বলা হয় তাহলে মানুষের ছবি আঁকতে বেশি ভালোবাসি তার অবশ্য কারণ আছে কারণ আমার ইচ্ছা আছে আর্ট কলাজে কলেজে ফাইন আর্টস নিয়ে ভর্তি হওয়ার এবার ফাইন আর্টস নিয়ে ভর্তি হতে গেলে সেখানে মেনলি দরকার হল মানুষের ছবি এবার মানুষের ছবি সবথেকে বেশি দরকার হয় এবং আঁকা হল এমন একটা জিনিস যেটার মধ্যে মানুষের ভাব প্রকাশ হয় মানুষের যে ইচ্ছা অনিচ্ছা আছে সেটা আঁকার মধ্যে দিয়ে প্রকাশ করা যায় আমি যদি কোনও মানুষের ছবি বা তোর কোনও ফটো নিয়ে আঁকতে বসি ছবি নিয়ে আঁকতে বসি তার যে প্রবৃত্তি বা মনোভাব রয়েছে সেটা সেই আঁকার মধ্যে দিয়ে প্রকাশ হয় কেউ যে ছ কোনও ছবি আঁকলে সেই আঁকার মধ্যে দিয়ে তার প্রবৃত্তি প্রকাশ হয় প্রকৃতি প্রকাশ হয় এবার আমি যদি কোনও মানুষের ছবি আঁকতে বসি তার যে মুখের ভাব চোখের এক্সপ্রেশন তার মধ্যে দিয়ে সে কী বলতে চাচ্ছে কি বোঝাতে চাচ্ছে সেটাও বোঝা যায় মূলত এই কারণেই আমি মানুষ আঁকতে ভালোবাসি এইভাবে মানুষ মানুষ আঁকাটা আমার ভালো লাগে কারণ কোনও মানুষকে দেখে আঁকা হোক কী তার ছবি দেখে আঁকা তার এক্সপ্রেশন তার প্রবৃত্তি তার মনোভাব সেটা সে ছবির মধ্যে দিয়ে ফুটে ওঠে সে কি বলতে চাচ্ছে কী বোঝাতে চাচ্ছে এবং যখন কেউ ছবি আঁকে বা কোনও মানুষের ছবি হোক বা অন্য কোনও ছবি সেটার মধ্যে দিয়ে তার প্রবৃত্তিটা ফুটে ওঠে মানুষের ছবি হচ্ছে এমন একটা জিনিস যে তার মধ্যে দিয়ে অনেক কিছু ফুটিয়ে তোলা যায় তুমি যদি চাও সেই মানুষটাকে তুমি তোমার মনের মতন করে সাজাতে পারো সে যেভাবেই হোক তুমি যদি চাও তাকে তিলোত্তমা করে তুলতে পারো তুমি যদি তা চাও তাকে নর্মাল সাধারণ যেরকম ছিল সেরকমই করে রাখতে পারো মানুষ আঁকা খুবই ভালো লাগে